হ্যাঁ আমি ভ্রমণ করেছিলাম ঝাড়খণ্ডের এক আদিবাসী এলাকায় ঠিক আছে সেইখানে ভ্রমণ করার মূল উদ্দেশ্য ছিল সেখানকার মানুষজনের ভাষা সেখানকার খাদ্য তাদের তারা কী ধরনের পোশাক কী পরে সেখানকার যে আচার অনুষ্ঠান এই সমস্ত কিছু জানা বা তাদের ভাষা এই সমস্ত কিছু জানার জন্য বা সেখানকার তারা কীভাবে জীবিকা নির্বাহ করে এই সমস্ত কিছু জানার জন্য সেখানে আমি ভ্রমণ করেছিলাম তো সেখানে গিয়ে অনেক কিছুই শিখতে পেরেছিলাম ঠিক আছে সেখানকার যে ভাষা সম্পূর্ণই আলাদা সেই ভাষা শেখার কিছুটা চেষ্টা করেছিলাম সেখানকার খাদ্যাভ্যাসও সু বলা যায় আমাদের পশ্চিমবঙ্গের তুলনায় অনেকটাই আলাদা ঠিক আছে এবং কথাবার্তা এবং সেখানকার যে আরও ধর্মীয় আচার অনুষ্ঠান বা সমস্ত কিছুই সবকিছুই ডিফ অনেকটাই ভিন্ন আমাদের এখানের থেকে বা আমার যে কালচার তার থেকে তো এইগুলো শেখার জন্য নতুন কিছু উপলব্ধি করার জন্য ওখানে গিয়েছিলাম তো ওখানে গিয়ে এটুকুটাই শিখতে পেরেছি বা জানতে পেরেছি